দেখুন আমাদের এখানে পুলিশ আমাদের এবং আমাদের এবং জনসাধারণের সবারই ক্ষেত্রে সবচেয়ে নিমন্ত্রণ নিমন্ত্রণী পক্ষেই এটাই যে তারা আমাদের সব সময় মানে গার্ড করছে এই যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা ঝামেলা কী কোনো রকম গরম মানে মারপিট ঝামেলা দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল এবং সেখানে তারা সেই মুহূর্তে তাদের কাছে আমরা ফোন করলাম কিংবা তাদের কাছে গেলাম গিয়ে তাদের সঙ্গে আমাদের কথাগুলো বললাম বলার পরে তারা আমাদেরকে এখানে এসে ঝামালার ক্ষেত্রে এসে তারা সব ঝামেলাগুলো দেখছে এবং সব কিছু বোঝার পরে কাদের দোষ কাদের ত্রুটি সেগুলো দেখাশোনাও করছে করে তাদেরকে মানে মানে তাদের মোটামুটি তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছে যে যারা আর পরবর্তী দিনে আর ঝক্কি ঝামেলা না করে কি মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে সে বিষয়ে তারা এসে আমাদের সহযোগিতা করে কিন্তু সহযোগিতা করার মধ্য দিয়েও আমাদের একটা কথা বলেও যেতে হয় সহযোগিতা করছে পুলিশ আমাদের সহযোগিতা করছে যেমন একদিকে পুলিশ সহযোগিতা করছে এক দিকে পুলিশ পুলিশ সমাজটাকে একদম নিম্ন স্তরে নেমে গিয়েছে আবার এক দিকে পুলিশ সমাজ আমাদের অপরাধীদের মানে সুযোগ সুবিধা করেও দিচ্ছে তাদের দিকে তকিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষগুলো অপরাধ করছে না তাদের অন্যায় ভাবে তাদেরও আবার দোষারোপও করছে কারণ সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জিনিস আজ আমাদের এখানে পুলিশ থানাতেই ডিউটি করছে কিন্তু আজ আবার দেখা যাচ্ছে একটা জায়গায় তারা অপরাধ করছে এই কারণে যে আজ দেখা যাচ্ছে সবচেয়ে বড় এলাকা এলাকায় সিভিকের সংখ্যা বেশি সিভিক পাঠিয়ে দিচ্ছে এ বার সিভিকেরা রাস্তায় ডিউটি করছে এবং ডিউটি করার মধ্য দিয়ে তাদের ডিউটি কত কতটুকু কী করছে বলতে পারব না তবে তাদের মধ্য দিয়ে ঝক্কি ঝামেলা বেড়ে যাচ্ছে এ বার তারাও থাকাকালীন এতগুলো সিভিক যদি আমাদের সুরক্ষা অনুযায়ী যদি আমাদের ধারেপশে থাকে তবু তার মধ্য দিয়েও আজকে আমরা সব সময় দেখতে পাচ্ছি কী ধর্ষণ ধর্ষণ দাঙ্গা হাঙ্গামা মারপিট এবং এখানে আজ ধর্ষণ কাল সেখানে ধর্ষণ কাল হসপিটালে ধর্ষণ এই সমস্ত জিনিসগুলো ঘটেও যাচ্ছে আমি একবারে বলতে চাই না যে পুলিশ আমাদের সহযোগিতা করছে না হ্যাঁ সহযোগিতা করছে সহযোগিতা করার মধ্য দিয়েও আমাদের এত সহযোগিতা করার মধ্য দিয়েও আমাদের সহযোগিতা আমরা পাচ্ছি না কারণ কেন পাচ্ছি না এই কারণে যে দেখা যাচ্ছে কী এখানে আজ থানাতে তাদের ডিউটি থাকল এবং রাস্তায় ঘাটে তাদের ডিউটি থাকল সিভিক আজ আমরা যে সিভিকগুলো দিয়েছি আমরা যে বেকার আমরা যে বেকার ছেলেমেয়ে এগুলো আমরা বেকার দেশ দুনিয়ায় ঘুরছি কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দিদি কী ব্যবস্থা করল যে আমাদের এখানে পুলিশ করল অশিক্ষিত যারা খেলা করতে যায় খেলা করে যাদের শিক্ষিত নেই তাদের কোন রকম মানে মানে পড়াশোনার দিক দিয়ে তাদের কোন রকম যোগ্যতাও নেই কিন্তু তারা আমাদের সামনে দিয়ে চাকরি করছে চাকরি করছে এই কারণে চাকরি করুক আমি বলতে চাইছি না চাকরি করুক কিন্তু চাকরি করার মধ্য দিয়ে তাদের যে একটা মানুষ মানুষের প্রতি একটা সম্মান কী তাদের একটা স্নেহ ভালোবাসা থাকে কিন্তু আজ যে সব মেয়েরা চাকরি করছে যে সব ছেলেরা চাকরি করছে সিভিক হিসেবে তাদের আজ দেখা যাচ্ছে যোগ্যতাই নেই যে তারা আমাদের সামনে কতগুলো বেকার যারা শিক্ষিত ছেলে মেয়ে গ্রামগঞ্জে ঘুরছে তাদের সামনে এসে একটা সম্মানজনক কথা বলুক কিন্তু তাদের মুখ দিয়ে সম্মানজনক কথা পাওয়া যায় না কারণ শুধু পাওয়া যায় তাদের মুখ দিয়ে কী তারাই এখন পুলিশ তারা এখন পুলিশের রক্ষা এবং তারা আমাদের সমাজে ঘুরছে অথচ কোনো মানুষের সম্মান দিতেও জানে না আজ দেখা যাচ্ছে যে সমস্ত পুলিশগুলো থানাতেই আছে তারা তাদের আমি বলতে চাইছি না তারা শিক্ষিত মানুষ তারা জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু তারা আমাতেই থাকে কিন্তু সেখানে একটু আমাদের মানে সাধারণ মানুষের প্রতি ভাবাটাই দরকার যে আজকে দেখা যাচ্ছে আমরা থানাতে ডিউটি করছি কিন্তু দেখা যাচ্ছে গ্রামগঞ্জে ডিউটি করছে সিভিক ভলান্টিয়ার আর সিভিক ভলান্টিয়াররা যদি ডিউটি করে থাকে তাহলে তাদেরকে একটু ভাবা উচিত মানুষকে মানুষকে সম্মান দেওয়া মানুষের মানুষের স্নেহ ভালোবাসা দেখানো এবং তাদের কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে তারা সামনে এসে তাদেরকে মানে সান্ত্বনা দেওয়া এটুক তাদের কর্তব্য থাকে কিন্তু আজ সেখানে দেখা যাচ্ছে আজ যে সমস্ত ব্যক্তিরা আছে সে পুলিশকর্মী অবশ্য কারণ সিভিক মানে পুলিশ পুলিশ তারা এসে আমাদের সমাজে আরও সেই দুর্ঘটনাগুলোয় হাত বাড়িয়ে দিচ্ছে সেই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তার মধ্য দিয়েই আমাদের চলতে হচ্ছে কিন্তু পুলিশ ব্যবস্থা আমাদের ভালো করছে ভালো করছে না বলব না ভালো হচ্ছে আবার খারাপও হচ্ছে তবে যাই হোক এটা নিয়ে আমাদের আর কিছু বলার নেই